হ্যাঁ হ্যালো বলছি যে আমি দু তিন মিনিটের ভিতরে আপনার দোকানে আসছি পেট্রোল পাম্প পেট্রোল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে বলছি যে কতো দাম পেট্রোলের ওহ ঠিক আছে পয়সা দিয়ে দেবো কিন্তু আমার স্কুটিটা এরাকম সমস্যায় পড়ে গেছি জানো তা কাছাকাছি কি কোনো মেকানিক আছে সারানোর জন্য নাহলে তো আমার ঘর অনেক দূরে যাবো কী করে বলুন তো তা কেমন হ্যাঁ খারাপ হয়ে গেছে তা কেমন কতো দাম নেবে তা আন্দাজে ভালো সারায় ঠিক আছে কিন্তু আন্দাজে কতো কী নেবে না নেবে দোকানটা কি খুব ভালো না ও হ্যাঁ কী খুব অনেকটা দূরে না কাছাকাছি যেতে পারছি না তো হাঁটিয়ে নিয়ে যেতে হবে না ধরে ধরে ওই জন্য আর কি বললাম তা দু কিলোমিটার হবে তাও তো অনেকটা দূর হয়ে যাচ্ছে না আরও কাছাকাছি মেকানিকটা হলে খুব সুবিধা হতো আর কি ও তা ওখানে দেখি যেদি যে তাড়াতাড়ি যেতে পারি নাহলে তো আমার ঘর অনেকটা দূরে যেতি দেরী হয়ে যাবে কতো কী নেবো জিনিসপত্র সারাবে মেকানিক কতো নেবে দামও তো জানি না না হঠাৎ যাচ্ছি

মানে বলছে আর কী যা হোক করে হুম ওখানে তার মানে খুব নামি দামি